কিরে কেমন আছিস আমিও ভালো আছি রে সবাই ভালো আছে রে তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন গেলো আমারও ভালোই গেছে তা এখন কি করবি কিছু ভেবেছিস আমিও ভাবছিলাম যে প্রিপারেশন নেবো হ্যাঁ আছে এই তো বাঘাযতীনেই একটা কোচিং আছে রাহুল স্যার পড়ায় ওখানে ওখানে ম্যাথস রিজনিং আমি যে সরকারি চাকরির ও মোটামুটি সবই পড়ায় ওর ওখানে গিয়ে কথা বলতে হবে বুঝলি প্রতি মাসে দুশো টাকা করে ফিস নেয় সপ্তাহে দু দিন ওই সন্দে ছটার সময় আচ্ছা তোর কোনো চেনাশোনা আছে কারণ বাঘাযতীনটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে মানে এমনি কাছাকাছি তো তোর চেনাশোনা জায়গায় আছে

এখানে বাঘাযতীনে আছে এমনি ও ভালোই পড়ায় মনে হয় আমি তো এখনো যাইনি গিয়ে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে বলবো হ্যাঁ হ্যাঁ বলবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ